আমরা বর্তমানে নদীতে মাছ ধরতে যাই যেমন আমাদের একটা ফাঁদ জাল আছে সেই ফাঁদ জালটা আমরা বাঁশ দিয়ে টেনে নিয়ে দিই তার পরে সেই নদীর যে সমস্ত মাছগুলো থাকে সেইগুলো আমাদের ফাঁদ জালে বেঁধে যায় সেখান থেকে আমরা ও মাছগুলো ধরি তাছাড়া আমাদের ফাঁদ জাল ছাড়া যে চালা জালটা আছে সেই চালা জালটা আমরা নদীতে ফেলি সেই চালা জালটা যখন দিই সেখান থেকে ছোটো ছোটো চিংড়ি মাছ পার্শে মাছ আমার এই সমস্ত মাছগুলো আমরা ধরি ধরার পরে আমরা এগুলো আবার বাজারে নিয়ে যাই বাজারে নিয়ে গিয়ে এই সমস্ত মাছগুলো আবার কিছু কিছু দামে বিক্রি করি আবার অনেক সময় দেখা যায় বাজারে অনেক যারা যারা মাছ ধরে তারা অনেক মাছ ধরে অনেক বড় বড় মাছ নিয়ে আসে কেউ পাঙাশ মাছ কেউ ভেটকি মাছ কেউ তেলে ভোলা এই সমস্ত মাছগুলো নিয়ে আসে সেই সমস্ত মাছগুলো এত যে বড় বড় সেই সমস্ত মাছ বাজারে সব কিছুই বিক্রি হচ্ছে আমরা দেখছি কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত জাল ফেলে কোনো দিন আমরা একটা এখনও বড় মাছ ধরতে পারিনি আমাদের ফাঁদ জাল থেকে সেই জন্য এটাই আমার সবথেকে দুর্ভাগ্য আর বাজারে তো বড় মাছ সবথেকে অনেক অনেক অনেক বাজারে দেখা যায় কী বড় বড় মাছ যেগুলো অনেকও দাম অনেক সময় অনেক মানুষ সেগুলো খেতে পারে না সেই বড় মাছের পটকা থেকে অনেক সময় কিছু কিছু ঔষধ তৈরি হয় নাকি শুনেছি